আমি একটা মানে বারুইপুরে যাওয়ার জন্য অটো ঠিক করেছিলাম সে অটো ড্রাইভারটার কাছে মানে ফোন করে অটোটা ঠিক করেছি তা বারুইপুর যাবো আমার একটা দরকারে সেই অটো ড্রাইভারটা মানে আসছি আসছি করে লেট করছে হয়তো অন্য কোথাও গিয়েছে প্যাসেঞ্জার নিয়ে কিন্তু আসছি আসছি করছে কিন্তু আসছে না তা এবার আমি ওর অপেক্ষা করছি ড্রাইভারটা আসবে তারপরে তো আমি যাবো আমি যেহেতু অটোটা বুক মানে এ করেছি সেখানে এবারে ফোন করছি বলছে এই তো আসছি এক্ষুনি যাচ্ছি এই বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে আসছে না আসছি আসছি করে আসছে তারপর ফোন কেটে দিয়েছে ফের আমি ঘুরিয়ে ফোন করলাম যে আপনি কখন আসছেন আসছি আসছি করে তো অনেকটা সময় পেরিয়ে গেলো আমার তো মানে আর যেন সেখানে যাওয়া দরকার আছে তা বলছে এই তো এক্ষুনি যাচ্ছি বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে আসছি আসছি করে আমি জিজ্ঞাসা করলাম আপনি কখন আসবেন এসে কখন পৌঁছাবেন সেই টাইমটা বলুন এই বলে

উনি হচ্ছে গিয়ে বলছে এই তো এক্ষুনি আসছি ফোনটা এই বলে রাখ রাখলো